বর্তমান যুগে শিক্ষা একটি অত্যন্ত জরুরি উপাদান হয়ে দাঁড়িয়েছে শিক্ষার বিনা কোনো কিছুই হয় না সেই জন্য গরীব যারা তারা শিক্ষা নিতে পারে না উচ্চশিক্ষায় তারা যেতে পারে না সেই জন্য সরকার এবং ব্যাংক দুজনের সহযোগিতায় একটা প্রকল্প বেরিয়েছে এডুকেশান লোন শিক্ষা ঋণ কোনো ছাত্র যদি উচ্চ শিক্ষার জন্য যদি ঋণ নিতে চায় ব্যাংকে গিয়ে সে আবেদন করবে সেই আবেদন ব্যাংক মঞ্জুর করে তাকে শিক্ষা ঋণ দেয় সেই শিক্ষা ঋণের দ্বারা তার উচ্চশিক্ষাটা লাভ হওয়া সহজ হয়ে যায় এমনকি শিক্ষা ঋণ অনেক সময় অনেকজন অ্যাপ্লাই করেও পায় না সেখানে অনেক কিছু সমস্যা থাকে কিন্তু শিক্ষা ঋণ একটা ভালো পথ যেটি অনেক গরীব মানুষের অনেক গরীব ছাত্রদের কাজে দেয়